আমি ট্রেনে চড়তে অনেক ভালোবাসি আমার পছন্দের ট্রেন বলতে আমি ব্ল্যাক ডায়মন্ডকে মনে করি কারণ এই ট্রেনটি আমার কাছে অনেক ভালো ট্রেনটি টিকিট হত অনেক বেশি কিন্তু ট্রেনটিতে বসে যথেষ্ট আরাম পাওয়া যায় ট্রেনটির সিটগুলি বেশ আরামদায়ক এবং ট্রেনটি যখন চলা শুরু করে নিজের গন্তব্যস্থল থেকে সত্যি কথা বলতে কি একদমই বোঝা যায় না ট্রেনটি কখন যে চলা শুরু করে এবং কখন যে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায় সেটি বোঝাই যায় না ট্রেনটিতে কোনো শব্দ হয় না আর ট্রেনটি ছোট থেকেই আমার খুবই উৎসুক ছিল যে একটি ট্রেনের লাইনে হঠাৎ কীভাবে পাল্টে যায় কীভাবে একটি ট্রেন এক লাইন থেকে অন্য লাইনে স্থান পরিবর্তন করতে পারে এগুলো জানার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম কিন্তু আমি যখন বড় হলাম তখন দেখলাম যে একটি ট্রেন লিভার টেনে সেই ট্রেনের লাইনগুলি পাল্টানো হয় আমি প্রথম আসানসোল থেকে কলকাতা ভ্রমণ করেছিলাম এটা আমার জন্য অনেক ভালো ছিল এবং আমার ভালো ভ্রমণ বলতে আর একটি ছিল পুরী ভ্রমণ করতে যাওয়ার সময় আমার ট্রেনে করে পুরী যেতে খুবই ভালো লেগেছিল এবং আমি আরেকটি গন্তব্যস্থলে গেছিলাম আসামের গুয়াহাটি সেখানেও আমার রাত্রি বেলাই ট্রেনে চড়ে যেতে খুবই ভালো লেগেছিল